আমাদের রাজ্যে মিডিয়া বা স্থানীয় অর্থনীতি এবং মিডিয়া যা আছে ছোটখাটো শিল্পীগুলো যেমন বিশ্বের মানুষের সামনে তুলে ধরে আমাদের গ্রামের যে কুটির শিল্প আছে যেমন ঠোঙা তৈরি করা খাম তৈরি করা বিড়ি বাঁধা এসব নানা ধরনের কুটির শিল্পগুলো আছে অনেক উন্নত মিডিয়া তু আমাদের মধ্যে তুলে ধরে যার ফলে আমাদের অর্থনীতির অনেক উন্নতি হয় কিছু বেকার ছেলে আছে কিছু বেকার যুবক আছে তারা এগুলো সরকারের সামনে যদি মিডিয়া তুলে ধরে তাদের চাকরিও পেতে পারে এই আর কি মিডিয়া আমাদেরকে অনেকভাবে সাহায্য করে থাকে মিডিয়া আমাদের অনেকটাই উপকার কো করে থাকে